পশ্চিম বর্ধমান জেলার কিছু সাধারণ সমস্যা নিয়ে যদি বলতে বলা হয় তাহলে সেক্ষেত্রে বলতে হয় যে জিটি রোডের আশেপাশে যে সমস্ত গ্রামগুলো আছে বা আমাদের মেন রোডের যে আশেপাশে যেসব গ্রামগুলো আছে সেখানে অধিকাংশ জায়গায় এখনও এমন জায়গা আছে যেখানে জলের প্রচণ্ড অসুবিধে এবং অনেক জায়গা আছে সেখানে অঝোরে জল পড়ে যায় দিনরাত অথচ সেগুলো সারাই করার ব্যবস্থা বা কোথাও সংরক্ষণের ব্যবস্থা কোথাও করা নেই এইটা একটা খুব খুব সাধারণ একটা ব্যাপার কিন্তু এটার ওপর কোনোরকম কোন দৃষ্টিপাত করা হয় না এটা একটা সমস্যা এটা ছাড়া আর কোন সমস্যা এই মুহূর্তে বলতে পারছি না এবং আমি কোনোরকম কোন কোন নেতা বা কোন সংগঠন কাউকে আক্রমণ করে কোন কথা বলছি না কিন্তু এইটা যারা আমাদের আসানসোল বা পশ্চিম বর্ধমান জেলার যে যারা আছেন যারা ক্ষমতায় আছেন বা যারা এই সবের দায়িত্বে আছেন যারা বড়ো বড়ো এসব নিয়ে কাজ করেন তো তারা এইটা একটু যদি দেখেন তাহলে একটু ভালো হয় আর নাহলে কোন অসুবিধা নেই এটা দৈনন্দিন একটা সমস্যা যেটা অনেকের চোখে পড়ে আবার পড়ে না এবং পড়লেও সেটা অনেকে এড়িয়ে যায় সেটা অন্য একটা ব্যাপার তো এইটুকুই আর কি